বিশ্বের পাঁচটা দেশের মধ্যে প্রথম হলো ভারত এখানে প্র এখানে প্রচুর সম্প্রদায়ের মানুষ বসবাস করে তারপর ভারতের পূর্বেই রয়েছে পাকিস্তান আফগানিস্তান দুটোই মুসলিম কান্ট্রি এছাড়াও আও ভারতের উত্তরে রয়েছে নেপাল নেপাল একটি হিন্দু হিন্দু রাষ্ট্র এবার এর পাশে আছে ভুটান ভুটানের রাজধানী থিম্পু এবং দক্ষিণে আছে শ্রীলঙ্কা আর রয়েছে পশ্চিমে রয়েছে বাং পশ্চিমে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের রাজধানী ঢাকা এ